আজ আমি সকালবেলায় পিজ্জা হাট থেকে একটি পিজ্জার অর্ডার করি আমার ছেলে খেতে চেয়েছিল বলে কিন্তু যে ছেলেটি পিজ্জা নিয়ে আসে সে আমাকে বলে দাদা আপনি পিজ্জাটা নিয়ে যান আমি বলি কোথায় আমাকে যেতে হবে সে বলে আপনি একটু মার্কেটে আসুন ওইখান থেকেই নিয়ে যান কিন্তু যদিও আমার হোম ডেলিভারি করার কথা ছিল কিন্তু ছেলেটি কিছুতেই আসে না আমাকে দু কিলোমিটার দূর থেকে ওই পিজ্জাটি সংগ্রহ করে নিয়ে আসতে হয় এবং সে আমার সাথে অভদ্রতামি করে প্রচুর খারাপ ব্যবহার করে যেটা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না তো এই ছেলেগুলির ব্যবহার খুবই খারাপ আমার মনে হয় পিজ্জা হাটের দেখা উচিৎ তাদের ছেলেদের ডেলিভারি বয়ের ব্যবহার যাতে ভালো হয়